সংবাদ মাধ্যম আমাদের আমাদের আমার এলাকার ধর্ম ও সম্প্রদায়ের প্রতি যথেষ্ট অনুভূতিশীল কোথাও কোনো নতুন মন্দির তৈরি হলে বা কোথাও কোনো নতুন মসজিদ তৈরি হলে বা কোথাও কোনো অনুষ্ঠান হলে মন্দিরের কোনো অনুষ্ঠান বা মসজিদের কোনো অনুষ্ঠান বা অন্যান্য ধর্মে যারা আছে তাদের কোনো অনুষ্ঠান হলে সেগুলো তুলে ধরা হয় দেখানো হয় যে কী কী অনুষ্ঠান হলো সেখানে কতটা খোলামেলা ছিল সবাই কতটা মজা করল কতটা ভালোভাবে সময় কাটাল তারা এগুলো এগুলো সংবাদ মাধ্যমে তুলে ধরা হয় কোথাও কোনো অনুষ্ঠান হলে ধর ধর্ম সম্পর্কিত সম্প্রদায় সাম্প্রদায়িক কোনো অনুষ্ঠান হলে বা ভালো কাজ হলে সেগুলো সংবাদ মাধ্যমে তুলে ধরা হয় সংবাদ মাধ্যম সেটা দেখায় যে এখানে এখানে এই এই মন্দিরে এই বিষয়ে ভালো হ ভালো কাজ হলো